আমি মাতৃভাষা ছাড়াও আমি আরও অন্যান্য ভাষাতে বই পড়েছি ভাষা বলতে স্পেশালি আমি ইংলিশে পড়েছি তাছাড়া হিন্দিতে কিছু বই পড়েছি তার মধ্যে আমার মাতৃভাষা ছাড়াও যে অন্যান্য বইগুলোর মধ্যে সবথেকে এপিজে আবদুল কালামের লেখা যে বইটি দ্য স্ট্রং রুট ওইটি আমি খুব ভালো করেছ্ পড়েছি ওই বইটাতে খুবই ভালো জিনিস রয়েছে মানুষে আধ্যাত্মিক ব্যাপার মানুষ কীভাবে এগিয়ে চলে সেই সব ব্যাপার সম্বন্ধে ওখানে দেওয়া আছে এই বইটা খুবই ভালো বাংলাতে অনুবাদ তো থাকেনি ছিল তা বাংলা যা থেকে যখন বাংলাতে অনুবাদে করতে হয় তখন তার কিছু অর্থ মিনিং পালটে যায় সেই জন্য কোনো জিনিস যে ওয়ার্ডে লেখা সেটা পড়াই সবথেকে ভালো আমার মনে হয় আর এইটাই মনে হচ্ছে সবথেকে ভালো আর আমাদের বলেছেন যে এখানে মাতৃভাষাই যে বাংলা পড়ার জন্য আমার পড়া সবথেকে বাংলা যদি বলা হয় শ্রীকান্ত উপস উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে শ্রীকান্ত উপন্যাস রয়েছে ওই বইটাকে যদি ইংরেজিতে অনুবাদ করা যায় মানুষ প কিছু সহযোগিতাও পাবে মানুষ নান জগৎ সম্বন্ধে নতুন কিছু জিনিস জানতে পারবে এবং বিশেষ করে এর কিশোর উপন্যাস যারা কিশোর বা বালক আমাদের মতন বা বয়স স্টুডেন্ট ছাত্র তারা এই সব বিষয়ে খুব ভালো জিনিস জানতে পারবে তাই অবশ্যই আমি বলব বিশ্বের দরবারে যদি শ্রীকান্ত উপন্যাসটাকে ইংরেজিতে অনুবাদ করা যায়